আমি উদযাপন করি এমন কিছু সাংস্কৃতিক উৎসব এমন অনুষ্ঠানিক কিছু উৎসবের নাম যেমন দুর্গা পূজা ঈদ বড়দিন মহাশিবরাত্রি মকর সংক্রান্তি দিপাবলী ও হোলি এগুলো যেমন আমি বাঙালি আমার সবথেকে প্রিয় পুজো হলো দুর্গা পুজো যার জন্য আমি মহালয়া থেকে অনেক কিছু প্রস্তুত করি কেনাকাটি করি ড্রেস কিনি পুজোর আগ পাঁচটা দিন যেন ভালোভাবে ঘুরতে পারি তার জন্য ড্রেস কিনি এবং নানান জায়গায় ঘুরতে যাই ঠাকুর দেকতে যাই প্যান্ডেল দেকতে যাই যেটা পুজোয় খুবই প্রয়োজনীয় কত বন্ধু বান্ধবীর সাথে একসাথে ঘুরতে যাই আমরা এক একদিন এক একটা জায়গায় নানা রকম প্যান্ডেল কত কি দেখি আর ওরকমই ঈদ হলো মুসলিমদের একটা সবথেকে ভালো রিচ্যুয়াল যেটা ওরা সব সময় মানে আমার বাঙালিদের যেমন দুর্গা পুজো মুসলিমদের তেমন ঈদ ওরাও খুবই ভালোভাবে ঈদটা উজ্জাপন করে ঈদ ঈদ ওরা অনেক দিন থেকে একমাস থেকে এ করে ক এ করে সেই ঈদটা ওরা করে এই এবং বড়দিন বড়দিন হচ্ছে বড়দিন হলো এমন একটা দিন যে আমরা ওই দিনটায় আমরা পিকনিক করি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন সেই দিনে এবং আমরাও আমরা ওই দিন খুব ভালোভাবে পিকনিক করি যেমন আমরা মাঠে এ সবাই বন্ধু বান্ধবী বাড়ির মা বাবা কাকু জেঠু সবাই মিলে আমরা একসাতে ওই দিনটা খুবই মজা করি অনেক খাওয়া দাওয়া করি ও ভালোভাবে থাকি শিব মহাশিবরাত্রি হলো মহাদেবের এর মমানে সবাই ইয়ে ভালো কিছু বর পাওয়ার জন্য শিবের কাছে প্রার্থনা করে এবং যাতে সেটা পূরণ হয় ওই জন্য সবাই যায় এবং না নানান মানে নানান মেয়েরা বা ছেলেরা সবাই নানান রকম ভাবে নানা রকম ভাবে ব্রত রাখে ওই দিনে সবাই শিবের মাথায় জল ঢালে এবং তাদের এর তাদের মনস্কামনা যেন পূণ্ণো হয় এই আশাই করে মকর সংক্রান্তি হলো আমরা ও ওই দিন গঙ্গাদেবীর পুজো হয় হ্যাঁ আমরা পিঠে খাই তারপরে পুলি পিঠে পুলি খাই কি নানা রকম পিঠে বাড়িতে হয় পৌষ পার্বণ যেটাকে বলে সবাই আমরা খাই একসাতে খুব আনন্দ হয় কত রকম পুলি পুলি পিঠে টিটে খাই তারপরে দিওয়ালি হলো দুর্গা পুজো যেই দুর্গা পুজো যে এই কালী পূজা দিওয়ালি হলো কালী পূজা যেমন আমরা ওই দীপাবলি উৎসবে প্রচুর আনন্দ হয় ওই দিনের দীপাবলির মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো ভাইফোঁটা হ্যাঁ যেটা আমরা খুবই ভালোভাবে করি এবং ভাই ও বোনের মদ্যে একটা অ অট অটুট সম্পর্ক বজায় রাখি ভাইফোঁটা হলো এমনই একটা সম্পর্ক ওই জন্য দেওয়ালিটাও খুবই প্রয়োজনীয় আমাদের মদ্যে হোলি হোলিতে আমরা ররং মাখি প্রচুর আনন্দ করি খাওয়া দাওয়াও করি ই বা ভালোভাবে ঘুরি অনেক জায়গায় যাই আনন্দ করি রং মাখি হোলি হলো হোলি একটা র মানে ওই দিন সবাই মিলে বন্ধু সবাই মিলে সবাই সবাইকে রং মাখাই ওইটা একটা ভা উৎসব